হ্যালো আমি কি ডেলিভারি বয়ের সাথে কথা বলছি হ্যাঁ আমি কিছু দিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে ফোন দেখে তো আমি আ অনেকবার এর আগে শাড়ি অর্ডার দিয়েছি তো আমি দেখেছিলাম যে ফোনে যেমন দেখাচ্ছে যখন আমি হাতে পেয়েছি দেখছি সেরকম কালারটা আসছে না হয়তো একটু ফ্যাকাশে বা আরও একটু ডিপ কী একটু কীরকম আসছে তো এইবারে যখন কিছু দিন আগে আমি শাড়িটা অর্ডার দিয়েছিলাম দেখো এবারে যখন আমি হাতে পেয়েছি দেখছি শাড়িটা খুব সুন্দর আমি ফোনে যেরকম দেখেছিলাম কালারটা সেরকমই আসছে তার থেকেও খুব সুন্দর কালারটা আসছে ফোনের থেকেও সুন্দর আমি আশা করেছি এতটা ভালো আমি আশা করিনি কিন্তু দেখছি এবারে আসছে ব্লাউজ পিসও রয়েছে তার সাথে এটা একটা সুবিধা রয়েছে সবসময় তো শাড়ির ম্যাচে আমি দোকানে গিয়ে ব্লাউজ পাই না তো এট এটা ব্লাউজ পিসটা রয়েছে শাড়ির সাথে মানে আমি সামনাসামনি কোনো টেলারের কাছে গিয়ে আমি আমার মতন করে ব্লাউজ কাটিয়ে নিতে পারব হ্যাঁ অন্যবারে শাড়ি নিয়েছি শাড়িগুলো ধুয়েছি তো দেখছি কালার উঠে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে তো এইবারে আমি এই শাড়িটা ধুয়ে মেলেছি দেখছি খুব সুন্দর কালার ওঠেনি বা এটাতে বেশি আয়রন করতে হয়নি মাড় দিতে হয়নি তো সেক্ষেত্রে আমি এবারে খুব সুন্দর পেয়েছি শাড়িটা আমি যতটা আশা করেছিলাম তার থেকেও খুব সুন্দর পেয়েছি শাড়িটা